আমি একটা ফোন কিনেছিলাম তার গ্যারান্টি এক বছর ছিল কিন্তু ফোনটা এক বছর পরে ডিস্টার্ব করতে শুরু করেছে আর তাকে বারবার সার্ভিস সেন্টার নিয়ে যেতে হচ্ছে তার পিছনে অনেক টাকা আমার চলে গিয়েছে এত টাকাই খরচা হচ্ছে যে তাই সেই টাকায় আমি অন্য একটা ফোন কিনে নিতে পারতাম তাই সেই ফোনটার জন্য আমি কোনো স্যাটিসফায়েড না